হ্যালো কে শৌভিক আর তুই কোথায় আছিস রে ভাই আমি তো কখন থেকে বাগনানে দাঁড়িয়ে আছি তোর আসতে কতক্ষণ সময় লাগবে এই রোদের মধ্যে গরমের মধ্যে আমরা পরিবারকে নিয়ে আমি এখানে ঠায় দাঁড়িয়ে আছি আর তুই শুধু বারবার বলে যাচ্ছিস যে আমি যাচ্ছি যাচ্ছি পাঁচ মিনিট দশ মিনিট করেই চলেছিস তো এরকম কত পাঁচ মিনিট যাবে তুই আমাকে বল তুই হচ্ছে গিয়ে আর আমি তোকে দশ মিনিট দেখছি দশ মিনিট পরে তোকে একবার ফোন করছি তুই হচ্ছে কি কিছু এক কত দূর আছিস কতক্ষণ আসতে তোর সময় লাগবে আমাকে একবার তুই এসে বলে বল কেননা যো তোর যদি আসতে দেরি হয় আমি অন্য কোনো গাড়ি দেখে তাহলে চলে ভাড়া করে নেব তুই দশ মিনিটের মধ্যে আসতে পারবি তো দেখ ঠিক করে বল তুই যদি দশ মিনিটের মধ্যে আসতে পারিস সঠিকভাবে বল এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে কারোরই ভালো লাগছে না তুই যদি দশ মিনিটের মধ্যে এসে পৌঁছাতে পারিস তাহলে তোর ভাড়াটা রাখ তা না হলে আমি হচ্ছে গিয়ে অন্য কোনো গাড়ি দেখে চলে যাব